আমি বিভিন্ন রকম দুর্গম রাস্তা দিয়ে বাইকিং করেছি যেমন ধরুন আমি যখন বাইকিংয়ে কোনো রকম বেশ কিছু অনেক দূরে পথ অতিক্রম করতে যাই বা কোথাও একটা গন্তব্যস্থল যেমন অনেক দূরে যেতে চাই তখন আমি বিভিন্ন রকম খারাপ খারাপ রাস্তার মধ্যে দিয়ে পেরিয়েছি কারণ দেখুন একএকটা রাস্তা এমন খারাপ অবস্থা সেখানে সরকার সেইভাবে সেখানের যে কাজকর্ম করছে যারা তারা অতটা সেই রাস্তার প্রতি তারা দেখছে না ঠিকঠাক করে কারণ এত সেই রাস্তাটার খারাপ অবস্থা সেখান যদি থেকে যদি একটি থেকে দুটি বাইক যাতায়াত করে সেখানে তখন প্রচুর অসুবিধা হয় এবং একটা বাইক যখন সেখান থেকে যাতায়াত করার পর যখন অন্য একটি গাড়ি পাশ দেয় তখন সেখান থেকে অনেকটা কষ্ট হয় পিছিয়ে আসতে হয় একটা গাড়ি থেকে অন্য গাড়িতে ক্রস ওভারটেক করার জন্য তাই সেই রাস্তাটি প্রচুর খারাপ এবং সেই রাস্তাটি এত গর্ত এবং এবড়োখেবড়ো সেখানে দিয়ে বাইক ছাড়া সাইকেলে গেলে সাইকেল লের মানুষদের প্রচুর অসুবিধা হয় এবং বাইকে যদি অনেক পথ পথ অতিক্রম করা হয় তখন মানুষের শরীরে ঝুঁকিপূর্ণ কিছু রিস্ক হতে পারে এবং কাঁধে বা কোমরে প্রচণ্ড ব্যথা হতে পারে এবং এছাড়াও আমি অনেক অনেক রাস্তার মধ্যে দিয়ে পথ অতিক্রম করেছি যেমন কোথাও কোথাও দু হাত ছাড়া ছাড়া বাম্পার দীর্ঘ বাম্পারগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে যে প্রচুর রিস্ক হতে পারে রাস্তায় চলাফেরা করা তাই অত অত খারাপ রাস্তায় না থেকে যদি হালকা হালকি রাস্তার বা কাজ বাড়ানো হয় তাহলে ভালো হয় তাই আমি অনেক অনেক এই রকম খারাপ রাস্তাতে পথ দিয়ে পথ অতিক্রম করেছি